হ্যালো স্যার আমি আয়ুষ্মান বলছি হ্যাঁ আমি ভালো আছি ও আচ্ছা হ্যাঁ আমি মোটামুটি ভালোই দিয়েছি রেজাল্ট দেয়নি এখনও

ওটা তারিখটা জানি না আমি পরীক্ষা আমি মোটামুটি দিয়েছি তবে আমার রাষ্ট্রবিজ্ঞানটা তারপর দর্শন এই বিষয়গুলো একটু মানে অত ভালো করে দিতে পারিনি

আমার ওই তো বললাম রাষ্ট্রবিজ্ঞান ছিল দর্শন আর ইতিহাস ভূগোল আর বাংলা ইংরাজি ব্যাস না না পাস হওয়ার মতো তো ওটাই তো আমি মানে কি বলব মানে এর আগে তো মানে আমি কোনওদিন এরকম সিদ্ধান্ত নিইনি কোনটা নিলে ভালো হয় এইটাই আপনাকে মানে জিজ্ঞেস করার জন্য ফোনটা করেছিলাম হ্যাঁ হ্যাঁ বলেছিলাম আমি আমার ভূগোলটা ইচ্ছে ছিল নেওয়ার হ্যাঁ ভূগোলটা ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ না না যা পড়িয়েছিলেন ওর থেকে মোটামুটি মানে ভালোই হয়েছে ভূগোলটা

হ্যাঁ হ্যাঁ স্যার বলছি পাসে কি কি বিষয় রাখতে পারি যদি একটু বলেন

হ্যাঁ ইতিহাসটা ভালো হয়েছে মানে দুটো বিষয়ের থেকে হ্যাঁ ওটাই হ্যাঁ ওই দুটো তো থাকছেই

হ্যাঁ স্যার

হ্যাঁ স্যার ঠিক আছে বলছি স্যার ফল বেরোলে আপনাকে জানাব তাহলে হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এখন রাখছি হ্যাঁ হ্যালো হ্যাঁ